আমি অনলাইন থেকে গত সোমবার একটি কুর্তি কিনেছিলাম কুর্তিটির রং খুব সুন্দর যেমন দেখানো হয়েছিল তেমনই পেয়েছি কুর্তিটা সাইজেও ঠিকঠাক হয়েছে